হ্যাঁ তো আমাদের পুরনো ও খেলা হচ্ছে ঐতিহ্যবাহী খেলা হচ্ছে কবাডি খেলা কবাডি খেলা সাধারণত এখন আর দেখা যায় না অনেক পুরনো খেলা আমাদের সবাইের উচিত ওই পুরনো খেলাটাকে একটু ও নজর দিয়ে বা আমাদের যারা ছোট আছে তাদেরকে একটু ও শিখিয়ে দেওয়া যাতে ওই কবাডি খেলাটা খেলে বা সরকার একটু ওই খেলাটাকে নজর দিলে ভালো হয়